আমি ছোটোবেলা থেকেই লেখার প্রতি আগ্রহী এ কথা আমি একদম অস্বীকার করতে পারবো না আমার লেখার প্রতি আগ্রহ জন্মায় ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন আমি ছোটো বেলা থেকেই স্কুল ম্যাগাজিনে লেখা দিয়ে আসছি উপহার পাওয়ার লোভেই যে আমার লেখা শুরু সে কথা আমি বলতে পারি কিন্তু তার আগে থেকেও লেখার প্রতি আমার আগ্রহ ছিল আমি ছোটোবেলা থেকেই আমার মাকে আবৃত্তি পাঠ করতে শুনেছি তো সে আমি মনে করি সেখান থেকেও আমার লেখার প্রতি আগ্রহ জন্মাচ্ছে তৃতীয়ত আমি যখন দ্বাদশ শ্রেণীতে পড়ি তখন আমি সৈয়দ তাহশিন আহমেদ তার সাথে যুক্ত হই সৈয়দ তাহশিন আহমেদদা বাংলাদেশের এক অত্যন্ত জনপ্রিয় কবি আমি তার সংস্পর্শে এসে তার লেখা কবিতায় অনেক অনুপ্রেরণা পাই তার লেখা তিন পাউন্ডের মস্তিষ্ক আমার ভেতরকে নাড়া দেয় তার ফলে আমারও মনে হয় যে আমিও এই ধরনের সমাজ ও বাস্তবতাকে নিয়ে অনেক লেখা লিখতে পারি তো আমার ক্ষেত্রে অনুপ্রেরণার প্রথম দিক উজাড় করে দেয় আমাকে সৈয়দদাই তার লেখা তিন পাউন্ডের মস্তিষ্ক থেকেই আমি আমার এক প্রথম লেখা একটা নতুন ধরনের লেখা বা আধুনিক লেখা প্রকাশ করে থাকি যার নাম হচ্ছে তিন হাত দূরত্বের বাস্তবতা আমি তাকে বলেই শুরু করি যে তোমার লেখা থেকেই আমি কিছু কিছু শব্দচয়ণ করে এই লেখাটা বার করি এই লেখা প্রবলভাবে অনেকের কাছেই ভালো লেগে থাকে তার ফলে আমি আরও নতুন লেখার অনুপ্রেরণা পাই ফলে আমি আরও নতুন নতুন লিখতে শুরু করি তৃতীয়ত আমি সৈয়দ তাহশিনদা ও ওর থ্রু দিয়েই নাজমুল হাসানদার সাথে যুক্ত হই নাজমুল হাসানদাও হচ্ছে বাংলাদেশের এক অত্যন্ত জনপ্রিয় কবি নাজমুল হাসানদার মাধ্যমে আমি আবার কবিতার এপার ওপার গ্রুপে যুক্ত হই কবিতার এপার ওপার একটি প্রকাশন যা বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক কবিদের নিয়ে এক বই বার করে থাকে প্রতি বছর বই মেলাতেই তাদের সাথে যুক্ত হয়ে আমি নতুন লেখার অনেক শব্দচয়ন শিখতে পারি নতুন নতুন অনেক লেখা সম্পর্কে জানতে পারি এর ফলে আমিও লেখা লিখতে থাকার এক অনুপ্রেরণা পেতে পারি তারপরও এটা আমি অস্বীকার করবো না যে সমাজ এবং বাস্তবতা আমাকে লেখা লিখতে অনেকটাই আগ্রহ প্রকাশ করেছে আমি সমাজ থেকে যা দেখি বা প্রতিদিনের যা আমার অনুভূতি আমি তাই লেখার মাধ্যমে প্রকাশ করতে ইচ্ছুক হই বা আমার মনের খুব কষ্ট আমার মনের কষ্ট সবচেয়ে বহিঃপ্রকাশ করার সহজ উপায় হল লেখা বা কবিতা কষ্টকে খুব সহজেই আমি বহিঃপ্রকাশ করতে পারি আমার লেখার মাধ্যমে এবং অনেক মানুষ সেই কবিতা ভালো লাগে কারণ সেই কষ্টের সাথে তারা তার নিজের কষ্টকেও হয়তো উপলব্ধি করতে পারেন এর ফলেই আরও লেখা বেড়ে চলে এইভাবেই আমার লেখার প্রতি আগ্রহ গড়ে উঠেছে সুতরাং আমি বলতে পারি না যে এরকম বিভিন্ন দিক থেকেই লেখার প্রতি আগ্রহ উঠেছে এবং ছোটোবেলা থেকেই এই আগ্রহ ছিল আজও তা বেড়ে চলেছে যত কষ্ট পাবো ততো লেখা লিখবো